আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো মা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলতে এবং শুনতে পড়তে লিখতে সমস্ত কিছুতে আমাদের পছন্দ আমরা অভ্যস্ত সেখানে অন্য যে কোনো ভাষায় আমাদেরকে যদি বলা যায় যে কোনো ভাষায় পড়ে শোনানো যায় যে কোনো ভাষায় এমন কি বিনোদনের মাধ্যমগুলোও আমাদের কাছে যদি উপস্থাপিত হয় অন্য ভাষায় হিন্দি ভাষায় ইংরাজি ভাষায় সেগুলো তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তাই আমরা চাইবো আমাদের সব কিছু হাতের মুঠোয় আমরা পাই যেন বাংলা ভাষায় পাই আমাদের খবরের কাগজ আমরা যে পড়ি সেই খবরের কাগজের সমস্ত ভাষাটা আমরা যেন বাংলা ভাষায় পাই তবে যদিও এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ যে যে ভাষায় পছন্দ করে তাদের কাছে সেই ভাষাই আমাদের খবর উপস্থাপিত হয় সেট ঠিক আছে কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা আমরা তো চাইবো সব কিছু আমাদের যেন বাংলা ভাষায় আসে আমাদের কাছে তাই টেলিভিশানের খবরগুলো আমাদের কাছে বাংলা ভাষায় আসছে আমরা সেটাতে অভ্যস্ত হচ্ছি পড়তে এমন কি রেডিওতে রেডিওতে যে প্রচার প্রচার সঙ্গীতগুলো আমরা পাচ্ছি বা যখন প্রচারকরা বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন এই খবর ব খবরগুলো বা বক্তব্যগুলো তাদের সেগুলোও আমরা চাইবো আমাদের কাছে যেন বাংলা ভাষায় আসে কারণ আমরা বেশি পছন্দ করবো বেশি উপকারিতা পাবো তাই আমরা তো সব কিছুতেই বাংলা খুঁজি না এমন কি প্রিন্টের মতো আমাদের যদি প্রিন্ট বাংলায় প্রিন্ট না হতো তালে আমরা খবরের কাগজ পড়তাম কী করে বাংলাতে আমরা কী করে পড়তাম যে খ বিভিন্ন দেশের খবর আমরা কি হিন্দি অতো বুঝতে পারবো আমরা থেকে সবাই তো আমরা হিন্দিতে অতো পক্ক নই আর আমরা তো ইংরাজিতেও তো অতো দক্ষ নই তাহলে আমাদের কাছে যদি বাংলা না প্রিন্ট হতো আমাদের খবরের খবরগুলি যদি আমাদের কাছে অন্য বিষয় অন্য ভাষায় উপস্থাপিত হতো তালে তো আমাদের কাছে সেটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতো না আমাদের কাছে বোঝা টেলিভিশনে সমস্ত এখন বর্তমানে বিনোদন সিরিয়াল এগুলো আমাদের হিন্দি চ্যানেল আছে কিন্তু বেশিরভাগ আমরা সমস্ত মহিলারা বা অন্যান্যরা সবাই তো আমরা বাংলায় সিরিয়ালই বেশি জনপ্রিয়তা অর্জন করছে আমাদের কাছে তাই আমরা চাই সব কিছুতে বাংলা মাধ্যম আসছে এবং সেটা যথেষ্ট ভালো হয়েছে আমাদের জন্য উপকারী হয়েছে